বাংলা ভাষার অবস্থানের দিক থেকে বাংলা ভাষাটা হচ্ছে পৃথিবীর যে সমস্ত ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষা অন্যতম এই ভাষায় আজকের দিক থেকে যদি দেখা যায় আজকে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ছাব্বিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষা আমাদের পশ্চিমবঙ্গের প্রধান ভাষা তাছাড়া আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা তাছাড়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলা ভাষার প্রচলন আছে এই ভাষার উৎপত্তি এর প্রধানত সংস্কৃত ভাষা এবং পৌণ্ড রিক ভাষা থেকে হয়েছিলো বাংলা ভাষা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পৃথিবীর বিভিন্ন দেশ যেখানে যান বাংলা ভাষাটা সচরাচর অনেকটাই দেখতে পাওয়া যায় অর্থাৎ যেখানে বাঙালি আছে সেখানেই বাংলা ভাষায় কথাবার্তা বলে এই হচ্ছে বাংলা ভাষা সম্বন্ধে

বাংলা ভাষায় বাংলা ভাষায় যদি দেখা যায় আমাদের প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক পরিবর্তন করেছে সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে বাংলা ভাষা আমাদের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় সাধন করেছে তাছাড়াও তাছাড়াও বাংলা ভাষা যোগাযোগের ক্ষেত্রে অনেকটা সদার্থ ভূমিকা পালন করেছে আর আর একটা দিক যদি দেখা যায় বাংলা ভাষাটা শুনতে অনেক ভালো এবং কিী বাংলা ভাষা সুমধুর এবং শ্রুতিমধুর দুটোই বাংলা ভাষার বলা যায় আমাদের ভারতবর্ষের মধ্যে যে ধার্মিক স্থানগুলো আছে অর্থাৎ পুরী গয়া বৃন্দাবন মথুরা হরিদ্বার এইসব জায়গায় বেশির ওই এইসব জায়গায় আমাদের পশ্চিমবাংলার বাইরে হলেও এখানে প্রচুর মানুষ বাংলায় কিন্তু কথা বলে